আমার জন্য আঁকার সবচেয়ে চ্যালেঞ্জিং দিক হলো কোনো চলন্ত মানুষের ছবি আঁকা বা কোনো চলন্ত কোনো কেউ হেঁটে চলেছে কোনো পশু তার ছবি আঁকাটা এটা আমার কাছে খুবই এই দিকটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং আর আমি এটাকে কীভাবে কাটিয়ে উঠব সেটা আমার মনে হয় যে আমি ওইটা যদি মানে বারবার এটাকে আমি চেষ্টা করি বিভিন্ন রকমভাবে হ্যাঁ যে কোনো মানুষ হেঁটে চলেছে তখনই সেটাকে আমার একবার এঁকে নেওয়া বা কখনও আমি এটাকে কোনো একটা পশু হাঁটছে সেটাকে আমি একবার আঁকলাম যদি আমার মনে হয় যে না এটা ঠিক হলো না তাহলে আবার আঁকলাম এইভাবে আমাকে এটাকে কাটিয়ে উঠতে হবে আর আমার কাছে সব থেকে আঁকা কঠিন আমার মনে হয় কোনো মানুষের চোখ কোনো মানুষের চোখ আঁকাটা আমার কাছে খুবই আমার মনে হয় ঠিক ঠিক তার চোখটা এঁকে ফেলাটা খুব কঠিন ওই জন্য এইটাকে আমি বিভিন্ন রকমভাবে অনুশীলন করি কোনো মানুষকে আমার সামনে বসিয়ে রেখে তাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিকে তাকানো করাই নিয়ে আমি বারবার আঁকতে চেষ্টা করি কখনও বা খুব ভোরবেলা সকাল মানে ভোরে ওঠার সময় সূর্যের দিকে তাকে তাকিয়ে থেকে আমি তার ছবিটা নিতে চেষ্টা করি যে দেখি তার চোখটা ঠিক ঠিক মতো হলো না কি চোখের যে বিভিন্ন রকমের তাকানো এই জিনিস আঁকাটা আমার কাছে তো খুবই কঠিন আমার মনে হয় যে কোনো আঁকিয়ে মানুষের কাছেই এটা ঠিক মতো এঁকে ওঠাটা কঠিন